আমি একবার একা মুর্শিদাবাদ গিয়েছিলাম যদিও কাজের সূত্রে তবে টাইম অনেক ছিলো আমার ভ্রমণটাও একসঙ্গে সারা হয়ে গেছে তো মুর্শিদাবাদ একটা খুব দারুণ প্রাকৃতিক সৌন্দর্য ঢালা আছে যে মুর্শিদাবাদে অনেক কিছু দেখারও বিষয় জিনিস আছে এবং ঘোরারও বেশ ঘুরতেও ভালো লাগে মুর্শিদাবাদে যদি আমরাও যে নদীটা দেখি নদীটা বেশ সুন্দর সব সময় জল একদম পরিপূর্ণ থাকে এবং অতো বেশি গঙ্গার মতো চওড়া নয় তো সেই ভাগীরথী নদীরতে অনেকক্ষণ সমায় কাটিয়েছি এবং ভাগীরথী নদীর যে সৌন্দর্য দৃশ্য বেশ উপভোগ করেছি আর মুর্শিদাবাদের বিভিন্ন রকম জায়গা ঘোরা আছে যেমন হাজার দুয়ারি আছে হ্যাঁ আরও বিভিন্ন রকম পুরোনো দিনের অনেক দেখার মতো জিনিস রয়েছে মুর্শিদাবাদে যাওয়া আসা মোটামোটি যেহেতু বাংলার মধ্যেই ছিলো ভাষা নেই তো কোনো প্রোব অসুবিধা হয় নি আর মুর্শিদাবাদের সবচেয়ে যেটা হচ্ছে অনেক পুরোনো যেগুলো ব্রিটিশ আম তৈরি করে গেছিলো সেসব কিছু জিনিস আছে যেগুলো দেখা বেশ দেখতে পেয়েছি বা দেখা যায় মুর্শিদাবাদের যে কথা বা ওখানকার যে ধরণ যেটা মানুষদের কথাগুলোর টান একটু অন্য রকম আমরা কলকাতাতে যদি অন্য রকম ভাষা একটু বলি সেখানকার একটু অন্য রকম ভাষা এবং একটা টান আছে যারা ও তারা ওই ভাষাতেই কথা বলে এবং ওই ভাবেই সবারই প্রত্যেকের মধ্যে ওই রকম টানের একটা মিল আছে যেটা আমাদের খানিকটা একটু অসুবিধা হয়েছিলো তো মুর্শিদাবাদ জায়গাটা এমনিতে পুরোপুরি বেশ ভালোই লেগেছিলো